হ্যাঁ আমি দ্রোন শ্যুট করেছি এবং আমার মনে হয় মানুষের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত শুধু সামনাসামনি ছবি তুললে হয় না ছবি বিভিন্ন দিক থেকে উঠতে পারে আকাশ মাটি থেকে ডানদিক বাঁদিক ওপর নিচ যেখান থেকে ছবি উঠতে পারে সেই কারণে দ্রোন দিয়ে ছবি তোলা আমি যথেষ্ট সমর্থন করি এবং দ্রোন শ্যুটিং করার পথ আমি সবসময় গ্রহণ করবো প্রথমে সোজা থেকে ওপরে নাইনটি ডিগ্রিতে জাস্ট দশ মিটারের মতন উঠিয়ে দেন সেখান থেকে যেখানে ফ্লো করার করাতে হয় প্রয়োজনে কার্ভ করে ওপরে উঠানো উচিত দ্রোনকে দ্রোনকে কখনো সোজাসুজি দশ মিটারের বেশি উপরে ওঠানো উচিত না